প্রাণীদের যত্ন নেওয়ার জন্য প্রাকৃতিক ও জৈব পদ্ধতির মধ্যে হচ্ছে যে তাদেরকে খড়ের উপরে বা গাছপালা বড় বড় পাতার উপরে আশ্রয় দেওয়া এবং তাদেরকে সেই খাবারই খাওয়ানো বেশি কেনা বা কৃত্রিম খাবার না খাওয়ানো আমি বড়দের কাছ থেকে অনেক রকমই ঐতিহ্যগত পরামর্শ পেয়েছি যেহেতু তারা আগে পশুপালন করত এবং আগে বেশি পরিমাণে পশুর পালন করা হতো তারা অনেক ভালো ভালো পরামর্শ আমাকে দিতে পেরেছে যে তাদেরকে কখন খাওয়ানো দরকার কতটা পরিমাণে খাওয়ানো দরকার জলটা কতটা খাওয়ানো দরকার আমার কাছে দুটো খরগোশ আছে সেই খরগোশগুলিকে আমি এক একটা খড়ের মতন ছোট্ট ঘর করেছি তার মধ্যে খড়গুলোকে রেখে দিয়েছি তার উপরে তারা বসে শোয় তাদের খুব আরামও লাগে হালকা হালকা মাঝে মাঝে ভিজিয়ে দিই যাতে তাদের আরাম লাগে এবং সেটা নরম হয়ে যায়